আমি একটি সংস্থার মধ্যে জড়িত আছি আমাদের এই সংস্থাটিতে দুইবয়সি মানুষরা থাকে একটি হল বয়স্ক মানুষ আর একটি হল তরুণ বয়সী মানুষ বয়স্ক মানুষেরা চায় একটু কীর্তন শুনবো একটু যাত্রাপালা দেখবো এইসকল চায় আর তরুণ বয়সী যারা অল্প বয়সি রা আছে তারা চায় একটু পার্টি করব তারপরে একটু ক্লাবে যাবো একটু সিনেমা দেখবো এইসব চায় কিন্তু এই দুটি বয়সী মানুষেরাই যদি রবীন্দ্রসঙ্গীত চালানো হয় তাহলে সেই রবীন্দ্রসঙ্গীতটি খুবই মন দিয়ে শোনে এবং যদি কোনো বাচ্চাদেরকে দিয়ে কোনো নাট্য অনুষ্ঠান করা হয় দুটি প্রজাতির মানুষেরাই শোনে এছাড়াও যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয় কোনো নৃত্য পরিবেশন করা হয় তাহলেও এই দুটি বয়সী মানুষেরাই শোনে আবার আগেকার যুগে যে মাঝবয়সী মানুষেরা তারা চায় যে যখন মেয়েরা যখন বাইরে বেরোবে তখন শাড়ি পরে বেরোক আবার এখনের মেয়েরা চায় একটু জিন্সের প্যান্ট কিংবা গেঞ্জি পরে বেরবো কিন্তু এই সমস্যার সমাধান করতে আমরা যখন বললাম যে তাহলে চুড়িদার পরে বেরোক বাইরে তখন দুই জাতির মানুষেরাই দুই বয়সী মানুষেরাই সেটা মেনে নিল এইভাবেই আমরা একটি এনজিও চালিয়ে আসতে চালিয়ে আসছি